প্রথমে যদি বল তাহলে আমি বলব গুরুসদয় মিউজিয়াম তবে এটা হচ্ছে লোককলা ও বাংলা কারুশিল্পর জন্য বিখ্যাত আর ঠিকানা ঠিকানাটা হল ডায়মন্ড হারবার রোড ব্রতচারী গ্রাম জোকা কলকাতা আর সাত লক্ষ একশো চার পশ্চিমবঙ্গ আর সময় এর সকাল সাড়ে নটা থেকে বিকাল ছটা আর দ্বিতীয় ইন্ডিয়ান মিউজিয়াম এটা যদি বল বহুবিধ এ নানা রকম ঐতিহ্য সংস্কৃতি প্রদর্শন করে আর এর ঠিকানাটা সাতাশ জওহরলাল নেহরু রোড পার্ক স্ট্রিট এলাকা কলকাতা সাত লক্ষ ষোলো পশ্চিমবঙ্গ আর এর সময়সীমা দশটা থেকে বিকেল পাঁচটা